রান্না করতে গিয়ে একবার মাছ ভাজতে গিয়ে আমার পুরো তেল গোটা গায়ে ছিটকে গিয়ে প্রচুর জ্বালা করছিল বড় বড় ফোস্কা পড়ে গেছিল কিন্তু আমি সঙ্গে সঙ্গে বরফ দিয়েছিলাম আর সিল্ভারেস্ক বলে একটা ওষুধ আছে সেটা পুরোটা লাগিয়ে দিয়েছিলাম এত পুড়ে যাওয়া সত্ত্বেও আমার একটুও জ্বালা করেনি এইভাবেই আমি মুক্তি পেয়েছিলাম